হ্যাঁ আমি ধ্যান ও প্রাণায়ামের ব্যায়াম করি এগুলি খুব ভালো এগুলো শরীরের স্বাস্থ্যের পক্ষেও ভালো অনেক সময় যখন বেশি চাপ থাকে বেশি কাজ থাকে তখন প্রচণ্ড অস্বস্তি বোধ হয় শরীর খারাপ থাকলে অস্বস্তি বোধ হয় তখন আমি এই প্রাণায়াম করি এতে এটা একটা রকম যোগব্যায়াম যা খুব ভালো স্বাস্থ্য ভালো রাখে আর সারাদিনের ফুর্তিতে রাখে ধ্যান করা ভালো এতে মন শান্ত থাকে রেগে যাওয়া কমিয়ে দেয় আমি যেহেতু একটু রাগী তাই রাগ কম করে দেয় আর এর ফলে আমি সারাদিনটা খুব সুন্দরভাবে কাটে